কৃষক বা পোলট্রি কৃষক কৃষক মানে যেমন চাষবাস আর পোলট্রি মানে পোলট্রি চাষ পোলট্রি চাষ বলতে ধরুন বড়ো একটা জায়গা নিয়ে সেখানে মাটি ফেলে তারপরে জায়গাটা সমান করে পিটিয়ে পিলার পুঁতে বাঁশ দিয়ে একটা ঘর করা হলো ঘর করে ঘরটা ভালো করে জাল দিয়ে ঘিরে টিরে সোজাসাাজি করে ওপরে চাল দিয়ে খড় বিছিয়ে ওপরে তেরপল দিয়ে ঘরটা করা হলো ঘরটা করে ওইখানে পোলট্রি যখন এলো বহুত ছোটো একটা মানে কী বলি যে পেটি বলা হয় পেটি দিয়ে ব্রুডিং করে তারপ ত ছালা ছেড়ে দিয়ে ওষুধ দিয়ে পোলট্রিগুলো ছাড়া হলো যা ছাড়া হলো কী ওষুধ দেওয়া হয় অ্যাসিড অ্যাসিড দেওয়া হয় মানে ওষুধের নাম বলছি অ্যাসিড অ্যাসিড দেওয়া হয় তারপরে ইয়ে দেওয়া হয় ওই এ বি দেওয়া হয় বা একটু বেশ বড়ো হলো এ সি দেওয়া হয় ভিটামিনের কথা বলছি এ সি দেওয়া হয় ডাব্লিউ এস দেওয়া হয় অষ্টভেট দেওয়া হয় এগুলো দিলে খোঁড়া ল্যাংড়া বা ভালো হয় কোনো রোগ ব্যাধি হয় না ফরমালি দিয়ে করলে রোগটা খুব কম হয় সূর্য রস্মি দিয়ে করলে কম হয় এইভাবে এগুলো কম হতে থাকে আর রোগ ব্যধি খুব কম হয় আর মানুষের চিকিৎসা টাইমে টাইমে জল দেওয়া খাবার দেওয়া তাড়ানো কে লক্ষ্য করতে হবে যে কে অসুস্থ হয়ে যাচ্ছে কে ঠিক আছে এ পোলট্রিটা কীভাবে ভালো হচ্ছে দেখতে হবে যদি অসুস্থতার কারণে যখন কিছু হয়ে ডাক্তারবাবু আসে জিজ্ঞাসা করলে ভালো ওষুধ লিখে দিলে খেলে চাঙ্গা হয়ে যায় যদি মানে প্রবলেম যদি না হয় তাহলে ভালো বেশ মানে পোলট্রিগুলো ভালো সুস্থভাবে হতে থাকলো এইভাবে পোলট্রি চাষ করতে হয় আর মানে বড়বেলায় খালি খুব কম হয় আর ছোটোবেলায় খালি একটু বেশি হয় চাপ বলতে মানে ঘরে ঢুকলেই তো খুব কাজ পানি জল বা মুরগি তাড়ানো কৌটো কাঠি মাজা ওষুধ গোলা দুধের দেওয়া ঘর ঘষা এগুলো অনেক কাজ থাকে সেগুলো করতে করতে অনেক সময় লেগে যায়